দিস কল বিয়িং রেকর্ডেড

হ্যাঁ হ্যাঁ আপনি ডক্টর বসু আমি সারা রাও থেকে বলছি আমি কিছুদিন আগে আপনার কাছে ডাক্তার দেখিয়েছিলাম দাঁতের এক দেড় মাস আগে হ্যাঁ একটু দেখিয়েছিলাম তো রিসেন্ট ওষুধ খেয়ে সব ঠিক ছিল কিন্তু রিসেন্ট আবার ব্যথা করছে ব্যথা করছে একটু মাড়ি ফুলে গেছে

হ্যাঁ হ্যাঁ এখন তাহলে কী করা উচিত আচ্ছা স্যার ঠিক আছে স্যার তাহলে আপনার চেম্বার কবে খোলা থাকবে আপনার চেম্বার কবে খোলা থাকবে

আচ্ছা ঠিক আছে তা তাহলে কালকে আমি যাচ্ছি না না একটু একটু ব্যাথা বেশি করছে হ্যাঁ আ আচ্ছা ডাক্তারবাবু ঠিক আছে রাখি ভালো থাকবেন

না ঠিক আছে